হ্যালো হ্যাঁ স্যার স্যার বলছিলাম যে এই আমাদের এই নদীর বাঁধটা তো খারাপ হয়ে গেছে তো এটা সারানোর যদি একটু ব্যবস্থা করেন তাহলে খুবই ভালো হয় ও ঠিক আছে স্যার ঠিক আছে স্যার ঠিক আছে স্যার এটা কী রকম একটা খরচের একটা বাজেট হতে পারে যদি একটু বলেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে